আমি আমাদের পাকার বাড়ির দু তলার ছাদ থেকে দেখলাম বিকেলের সময় কিছু পাখি আকাশে উড়ছে এবং সেদিকে নিজের চোখ দিয়ে দেখতে পেলাম এবং অনেক দূর দেখ দূরে দেখলাম যে কিছু পাখি দেখলাম মাঠের আলগুলিতে ঘোরাঘুরি করছে এবং জমির বা ফসলগুলি খাচ্ছিলো এবং আমি এতোই দূর যে আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না পাখিগুলি আসলে কী করতেছে এবং সেগুলি কী পাখি হতে পারে তাই আমি আমার বাড়ির নিচে থেকে আমার রুম থেকে একটি দূরবিন যন্ত্র নিয়ে আসলাম এবং সেই দূরবিন যন্ত্র দিয়ে যন্ত্রটি খুলে প্রথমে দেখতে পেলাম পাখিগুলি আসলে খেলা করছে এবং খাবার সংগ্রহ করছে খাবার সংগ্রহ করে নিয়ে তার বাসায় যাচ্ছে সেখানের বাসায় তার সন্তানদের সেখানে সন্তানদের খাইয়ে আবার বাসা থেকে ফিরে আবার মাঠের সেই জমিগুলিতে যাচ্ছে ফসলটি সংগ্রহ করার জন্য আমি এটি দূরবীক্ষ দূরবিন যন্ত্র ছাড়া দেখতেও পারতাম না তাই আমি দূরবিন যন্ত্রটি খুলে সেটিকে ইউজ করে তবেই আমি দেখতে পেলাম যে পাখিগুলি আসলে কী করছে সেখানে এবং তার সন্তানদের এক আসলে সে কী খাওয়াচ্ছে কী ফসল খাওয়াচ্ছে তাই আমি দেখতে পেলাম পাখিগুলি তার সন্তানদের খাওয়াচ্ছে এবং তার আরো অন্য অন্য সখা সখীদের নিয়ে সেই মাঠে সেখানে খেলা করছে উড়ছে এবং প্রচুর আওয়াজ বা চেঁচামেচি করছে সেখানে ঘোরাঘুরি করছে এবং তার সন্তানদের নিয়ে সেখানে চারদিকে ঘোরাঘুরি করছে